হ্যাঁ আমি সুমন মণ্ডল বলছিলাম আর কি আমি আপনাদের জলপাইগুড়িতে ঘুরতে যাব আর কি এবার মানে ওই জন্য আমাকে একজন দিল যে আপনি তো ওখানেরই বাসিন্দা তো জলপাইগুড়িরই তো আপনার নামটা কী যেন আপনাকে দাদা বলেছিল ভুলে গেছি আচ্ছা ঠিক আছে আমি ওখানে ঘুরতে যাব ওই জন্য একটু ঠিকঠাক করে জেনে নিচ্ছিলাম আর কি মানে ওইখানে কেমন কী ঘোরার জায়গা আছে আচ্ছা ভালো বন্দোবস্ত আছে তো মানে ওইখানে যেয়ে আমি ধরুন এক সপ্তাহের মতো থাকার চিন্তা ভাবনা করছি যেয়ে থাকতে আর পারব তো সব না আরো আর আমি বলছি ওখানে এখন ঠান্ডা কেমন আছে মানে ওটা তো ধরুন পাহাড়ি এলাকা ওই জন্য জিজ্ঞাসা করছি সেরকম তাহলে জিনিসপত্র নিয়ে যাব পরার কেমন কি ঠান্ডা মানে ভালো রকমই ঠান্ডা আছে নাকি ভালো রকমই ঠান্ডা আছে ও ওগুলোই জানছিলাম ওইগুলোই জানছিলাম আর কি আর বলছি ওইখানে মানে ধরুন পাহাড়ে ঘোরার জন্য গাড়ি আরে আছে তো মানে আমি যে ঘুরব পাহাড়ে সেসবও তো বুক করা যায় আচ্ছা ওইখানে কি চা মানে চা চাষের সাথে সাথে কফি টফিও টুকিটাকি হয় না সেরকম আচ্ছা আচ্ছা

আমি যাব এক সপ্তাহের মধ্যে আর কি ওই জন্যই আপনার কাছে একটু খোঁজটা নিচ্ছিলাম হুম ঠিক আছে তাহলে আজকে রাখছি অনেক ভালো হল কথা হুম ঠিক আছে হুম হুম